আমি আমার এলাকায় স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অনেক কিছুই বলতে পারি কারণ আমি যখন কিশোর বয়সে ছিলাম তখন আমি নিজেই দেখেছিলাম আমার একটা জৈন অবস্থাতে খুব একটা বিপদজনক জিনিস ঘটে তো সেটার জন্য আমি অনেক দূরের ডাক্তার মানে সঙ্গে সঙ্গে অতো দূরের ডাক্তার তখন পাই নি তো আমাদেরকে অনেকটা যেতে হতো তারপরে সেখানে গিয়ে ডাক্তার পেতাম তারপরে অনেক পরিবর্তন হয়েছে এখন এখন আমাদের গ্রামেই একটা স্বাস্থ্যকেন্দ্র আছে যখন আমাদের চট করে কিছু হয়ে যায় তখন আমরা সেখানে যেয়ে ডাক্তারটা দেখাতে পারি এছাড়াও যে সাধারণ চিকিৎসাটা মানুষ পায় এখন যেমন মানুষের প্রেশার বেড়ে গেলে প্রেশার চেক করানো রক্তচাপ বেড়ে গেলে রক্তচাপটা দেখানো তো এই যে জিনিসগুলো হয় সেই জিনিসগুলো কিন্তু এখন সঙ্গে সঙ্গে ওইখানে গেলেই স্বাস্থ্যকেন্দ্রে গেলেই তারা দেখে নেয় এছাড়া ধরুন যারা প্রেগনেন্ট মহিলা আসে যারা গর্ভবতী তো গর্ভবতী মহিলাদের যে চেকআপটা হয় যে মেডিসিনগুলো তাদের লাগে সেইগুলোও কিন্তু ওই স্বাস্থ্যকেন্দ্র থেকে পেয়ে পাওয়া যায় কিন্তু আগে কিন্তু এরকমটা ছিলো না আগে যখন কোনো অসুবিদা হতো বা কোনো যদি কারোর কিছু হয়ে যেতো তাহলে সঙ্গে সঙ্গে অনেকটা দূরে নিয়ে যেতে হতো তো সেই দিক থেকে স্বাস্থ্যসেবা কিন্তু অনেকটাই আমাদেরকে উন্নতির দিকে এগিয়ে দিয়েছে আগে যেমন একটাই স্বাস্থ্যকেন্দ্র ছিলো গোটা গ্রাম এলাকা জুড়ে এখন প্রতিটা এলাকাতেই মানে কিছুটা ছাড়া ছাড়ায় এইগুলো স্বাস্থ্যকেন্দ্রটা করে দিয়েছে যেই স্বাস্থ্যকেন্দ্রে যে দিদিমণিগুলো থাকে সেগুলোও কিন্তু খুব ভালো তাদের পরিষেবাও কিন্তু খুব ভালো তারা আমাদের সাথে সমানভাবে ভালোভাবে মিশে আমাদের চিকিৎসার রোগ নিরাময় করে তো জিনিসগুলো সত্যিই খুব ভালো যে তারা আমাদের পাশে এতোটা এসে দাঁড়ায় বা তারা যে আমাদের জন্য এত করছে বা আমাদের জন্য যে উন্নয়নটা করেছে স্বাস্থ্যসেবা কেন্দ্রের সেটা আমার খুব ভালো লাগে আর এমন কি ডাক্তার ডাক্তারবাবু খুব ভালো ডাক্তারবাবু নিজের সবটে দিয়ে আমাদের চিকিৎসা করে তোলার চেষ্টা করে